হ্যাঁ বলুন হ্যাঁ আমি এবি পাবলিকেশন বলছি বলুন আচ্ছা তো আপনি কোন কোন কোন হচ্ছে ক্লাস থেকে আপনি বলছেন

আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্রন্থাগারে তো অবশ্যই বই রয়েছে আপনি আপনার নির্দিষ্ট তথ্য দিয়ে যাবেন এবং তথ্য দিয়ে নির্দিষ্ট যে সমস্ত নিয়ম বিধি রয়েছে আপনি সেই সমস্ত নিয়ম বিধি মেনে আপনি বই আমাদের কাছ থেকে নিতে পারেন অসুবিধা নেই

হ্যাঁ সমস্ত বই নেই আপনারা আমরা অনেকটাই রেখেছি সমস্ত হয়তো নেই তো আমরা চেষ্টা করছি বাকি বইগুলোও রাখবার হ্যাঁ আপনি এসে জানিয়ে যান আমরা নির্দিষ্ট সময়ে আপনাকে কথা দিতে পারছি না তবু আমরা অবশ্যই চেষ্টা করব সবসময় আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং করব

আচ্ছা তো আপ আ আপনাকে আমি যেটা বলছি আপনি আপনার একটা লিপিবদ্ধ করুন একটা কাগজে আপনার কী কী প্রয়োজন রয়েছে এসে আপনি আমার এখানে যোগাযোগ করুন আমার সাথে তো যেই তথ্য অনুযায়ী যেগুলো থাকবে আমি আপনাকে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো এবং আপনাকে যেগুলো থাকছে না সেগুলো আমি আপনাকে নির্দিষ্ট একটা ডেট দেবো আপনি সেই তারিখ অনুযায়ী আমার যে সমস্ত এখানে নিয়ম শৃঙ্খলা রয়েছে আপনি নিয়ম শৃঙ্খলার মধ্যে সমস্ত সই স্বাক্ষর করে আপনি ফর্ম ফিল আপ করে আপনি নিয়ে যাবেন আপনাকে একটা নির্দিষ্ট সময় দেবো সেই সময় এসে আপনি আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন অসুবিধা নেই কোনো কিছু হ্যাঁ আপনাকে আপনাকে তো বললাম আপনি লিপিবদ্ধ করুন সমস্ত কিছু একটাভাবে একটা কাগজে এবং লিপিবদ্ধ করার পর আপনি আমার সঙ্গে এসে আমার স অফিসে যোগাযোগ করুন আপনাকে কনট্যাক্ট করার দরকার নেই আমাদের দশটা থেকে খোলা হয় এবং চারটা পর্যন্ত থাকা হয় মাঝখানে দুপুর দুটার সময়ে আধ ঘণ্টার মতন ব্রেক থাকে লাঞ্চ ব্রেক তো আপনি ওই সঙ্গে ওই সময় দশটা থেকে চারটার মধ্যে যখন খুশি এসে যোগাযোগ করতে পারেন এবং আমার আমি আপনার স অবশ্যই চেষ্টা করব আপনার সমস্ত কিছু পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর ওকে ধন্যবাদ